পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আমরা লিঙ্গ বৈষম্য এবং বৈষম্যের সমস্যাকে দূর করার জন্য খুব ভালো পদক্ষেপ দেখতে পাই যেমন বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের একসাথে পাঠদান করা এর ফলে লিঙ্গ বৈষম্য দূর হয় আবার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাই ছেলেদের জন্য আলাদা বিদ্যালয় রয়েছে আবার মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় এবং সেই সব বিদ্যালয়গুলিতে নীতিশিক্ষা দেওয়া হয় এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্পও নেওয়া হয় এবং বিভিন্ন পাঠদান করা হয় যাতে সমাজে কুসংস্কার থেকে এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে তারাও পদক্ষেপ নিতে পারে এবং তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারে এর ফলে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই লিঙ্গ বৈষম্য এবং বৈষম্যর সমস্যার মোকাবিলাতে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ভূমিকা নিয়েছেন